আমাদের গ্রাম থেকে এখন বেশিরভাগই ছেলে সব গ্রামের বাইরে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর এই সব জায়গায় কাজ করছে কারণ হচ্ছে গ্রামে চাষবাস ছাড়া সেইভাবে কোনো আর কাজের ব্যবস্থা নেই কোনো কারখানাও নেই কোনো কোনো ব্যবসাও সেইভাবে কেউ করতে পারে না তাই সব গ্রামের বাইরে বিদেশে গিয়ে কাজবাজ শুরু করেছে লেবারের কাজ করছে ওখানে কেউ কলকারখানার কাজ করছে কেউ জামা কাপড় কারখানায় কাজ করছে কেউ মুম্বাই বা দিল্লিতে গিয়ে সোনার কাজ করছে ওখানে গিয়ে তাদের লেবারের কাজ করতে হচ্ছে বছরের পর বছর ওখানে থেকে কিছু টাকা জমিয়ে ঘরে আসে কয়েক মাসের জন্য আবার ওখানে চলে যায় কারণ ওখানে গেলে ওরা একটা থোক টাকা মানে যেহেতু অনেকদিন কন্টিনিউ থাকে তাই জন্যে কিছু টাকা জমিয়ে আবার বাড়ি ফিরে আসতে পারে বাড়ি ফিরে এসে সময় সবার সঙ্গে সময় কাটায় কোনো অনুষ্ঠান থাকলে সবার সঙ্গে মিলে মিশে সময় কাটে আবার তাদের বাইরে চলে যেতে হচ্ছে কারণ গ্রামের মধ্যে কোনো আমাদের কাজের সেই ভাবে যোগাযোগ ব্যবস্থা নেই তারা শহরের বাইরে বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়ে কাজগুলি করছে আর এখন এই কাজ করার সূত্রে এই গ্রামে হয়তো বেশিভাগ ছেলেই গ্রাম ছাড়া হয়ে সব বিদেশে বাইরে সময় কাটাচ্ছে তা গ্রামে যদি কোনো কাজবাজের সুবিধা হয় তা আরও ভালো হয় কিন্তু গ্রামে কাজের ব্যবস্থা হলেও ছেলেরা এখন যেহেতু সব বাইরেই চলে গেছে বাইরেই সব বিভিন্ন কন্টিনিউ বছরের পর বছর ওখানেই কাটিয়ে ওখানে কাজে তারা বিভিন্ন কাজের সূত্রে সব বাইয়ে স্থানান্তরিত হয়ে ওখানেই সময় কাটাচ্ছে